আমার আগের অর্ডারটি পুনরায় দিন আগের যে খাবারটি আমি আপনাদের রেস্তোরাঁতে অর্ডার করেছিলাম সেই খাবারগুলি আমার খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে তাই আমি ওই খাবারগুলি আবার আপনার রেস্তোরাঁতেই অর্ডার করছি আমাকে যদি রাত্রি আটটা কুড়ির মধ্যে খাবারটা পৌঁছতে পারেন তাহলে আমার পক্ষে খুব ভালো হয় কারণ আমার বিভিন্ন ঝামেলা রয়েছে আর আপনাদের পেমেন্টের ব্যাপারে আপনারা চিন্তা করবেন না আপনারা যদি বলেন আমি অনলাইন পেমেন্ট করে দিতে পারি অথবা আপনাদের ডেলিভারি বয়ের হাতেও পেমেন্ট করে দিতে পারি ঠিক আছে চিন্তা করার কিছু নেই আমি আপনাদের ডেলিভারি ডেলিভারি বয়ের হাতেই পেমেন্ট করে দেবো কিন্তু খাবারের যে গুণমান তা যেন আগের মতোই থাকে আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্তোরাঁয় খাবার খেয়েছি কিন্তু আপনাদের এই রেস্তোরাঁর খাবার আমার খুবই পছন্দ হয়েছে যার জন্য আমি আপনাদের রেস্তোরাঁর একজন পার্মানেন্ট কাস্টমার হতে চাই দয়া করে আপনারা নির্দিষ্ট সময়ে আমার খাবারটি আমার ঠিকানায় পৌঁছে দিন